আমার নাম হল সমীর মাহাতো আমার বাবার নাম হল মনীশ মাহাতো আমি ঝাড়গ্রাম জেলায় থাকি আমি ছোট্টোবেলা থেকে উচ্চ মাধ্যমিক অব্দি পড়াশুনো করেছিলাম কিন্তু তারপর আর আমি পড়াশুনো করতে পারি নি আর্থিক সংকটের কারণে তারপর থেকে আমাকে কৃষি কাজের সঙ্গে যুক্ত হতে হয় আমি বাবার সাথে ভালোভাবে কৃষি কাজকর্মে মন দিই এবং কৃষি কার্য শিখি তারপর থেকে আমি ধীরে ধীরে বড়ো হতে থাকি এবং আমি বিভিন্ন সময়ে অনেক কাজ সরকারি ও বেসরকারি কাজ করে এসেছি কিন্তু পরিবারে বর্তমানে আমার এখন পরিবারে সদস্য সংখ্যা হল আমি বাবা ভাই বোন আমার স্ত্রী আর দুই ছেলে এই কজন মিলে আমার পরিবার সম্পূর্ণ হয়েছে এবং আমরা বর্তমানে খুব সুন্দরভাবে সুখে শান্তিতে বসবাস করছি